আমার যে পাঁচটি তারিখ খুব প্রিয় তারমধ্যে একদম প্রথম আমার নিজের জন্মদিন আমার জন্মদিন সতেরোই আগস্ট উনিশশো আশি এরপর যে তারিখটি আমার প্রিয় সেটি আমার বিয়ের তারিখ আমার বিয়ের তারিখ সতেরোই ফেব্রুয়ারি দু দুহাজার সতেরো এরপর তিন নম্বরে আমি যে তারিখটার কথা বলবো সেইদিন আমার হাতে মাধ্যমিকের রেজাল্ট আসে সেই তারিখ হচ্ছে পঁচিশে জুলাই উনিশশো ছিয়ানব্বই তারপরের যে তারিখটি সেটিও একটি রে রেজাল্ট নিয়েই জড়ি জড়িয়ে সেই তারিখটি হল আমার গ্র্যাজুয়েশনের পার্ট ওয়ানের রেজাল্ট বেরোনোর দিন সেই তারিখটি হল উনিশে আগস্ট দুহাজার তিন এরপর পঞ্চম ও শেষ আমি যে তারিখটার কথা বলবো সেই তারিখটা হল যেদিন আমার পুত্রসন্তানের জন্ম হয় সেই তারিখ হল আঠেরোই অক্টোবর দুহাজার কুড়ি